আচ্ছা আমি আজ সন্ধেবেলায় আপনার দোকানে আমি যা যাবো তো আমি চাইছি যে একটু জেনে যাই যাওয়ার আগে আচ্ছা আপনার দোকানে গাউন পাওয়া যাবে একটু আধুনিক মাপের আমি চাইছি আর কি আচ্ছা জামা আধুনিক জামা একটু ছোটো টাইপের যেগুলো আচ্ছা আর শাড়ি আচ্ছা আচ্ছা আচ্ছা

হুম হুম আচ্ছা আর বেনারসির কিরকম আমি একটু সাদার মধ্যে চাইছিলাম সেরম কি পাওয়া যাবে সাদার মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে আমি তাহলে ভাবছি আজকে আমি সন্ধেবেলায় যাবো আমার কিছু গাউন কিনবো এবং কিছু আপনাকে আমি অর্ডারও দিয়ে আসবো তা সেরকম ধরনের রঙের আপনি যদি এনে দিতে পারেন আমার খুব ভালো হয় আর একটা দুটো বেনারসি আমি নেবো কালো আর একটা সাদা তো সেরকম কালোর মধ্যে কিন্তু আবার একটু মানে কয়েক কয়েক ধরনের আর কি আমি নেবো হ্যাঁ বিভিন্ন রকমের তো আমি বিকালবেলায় যাবো আপনি থাকছেন তো আচ্ছা আচ্ছা আচ্ছা ও আসলে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বিকেলবেলায় আসছি অনেক ধন্যবাদ